কে বলছেন হ্যাঁ বলুন কী দরকার হ্যাঁ আমি ডেকরেশানের কাজ করি আমি তো ওয়েডিং প্ল্যানার বলুন কী দরকার ও আচ্ছা তো কোন বান্ধবী নামটা যদি একটু বলেন ও আচ্ছা আপনি ওনার বিয়েতে গিয়েছিলেন ও আচ্ছা আচ্ছা তো সেটা কোনো অনুষ্ঠান মানে আপনার কি কোনো বিবাহের অনুষ্ঠান আছে যার জন্য আমাকে এই কাজটা দিতে চান ও আচ্ছা হ্যাঁ তো বলুন আমি ফ্রি আছি আমি কাজটা করতে ইচ্ছুক আপনি কিরকম কী চান একটু বলুন

তো প্যান্ডেলটা আপনি যেখানে কি বাড়ির মধ্যে করতে চান না বাইরে করতে চান সেরকমভাবে বলুন তাহলে আমি সেরকমভাবে বলি আপনাকে বাড়ির মধ্যে জায়গাটা কেমন বড়ো তো অনেকটাই বড়ো তো বাড়ির মধ্যে করলেই ভালো আর আপনি কীরকম কী চান প্যান্ডেল তারপর সাজগোজ প্যান্ডেলের কা সাজগোজ তারপর ছাদনাতলা সব কিছু কেরকম চান আপনি আমাকে ডিটেলসে বলুন তাহলে আমি সেরকম করবো হুম করে দেওয়া হবে কী ফুল দিয়ে সাজানো হবে আচ্ছা যে কোনো ফুল দিয়ে সাজালে হবে তাই তো ও ঠিক আছে আর সমস্ত রকম ফুল থাকবে তাও আপনি গোলাপটা সুর্যমুখীটা বেশি বলছেন যে তাহলে তো এটা দিয়ে একটু বেশি ডেকরেশান করা হবে আর ছাদনাতলাটাও গোলাপ ফুল সূর্যমুখী এই দুরকম ফুল দিয়ে একটু গুছিয়ে সাজানো ভালো করে সাজানোর চেষ্টা করবো আমরা আর আর কীরকম কী চান বলুন প্যান্ডেলটা কীরকম হবে অনেক রকম এ আছে তো আপনি যেরকম বলবেন সেরকম ধরনেরই হবে আপনি বলুন যে খাওয়ার জায়গাটা কী প্যান্ডেল থেকে দূরে হবে না প্যান্ডেলের কাছাকাছি হবে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ওই কথা থাক আপনি আবার কিছু হলে তাহলে আমাকে কল করে নেবেন রাখছি